আমি যে প্লেয়ারকে পছন্দ করি ফুটবল প্লেয়ার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেননা তেনার খেলার একটা অনুভূতি অন্য রকম খুব ভালো খেলে প্রত্যেক স্পোর্টসগুলো সে ভালো করে খেলে সব খেলার তাদের একটা অন্য রকমই অনুভূতি সে খুব ভালো খেলে এবং খেলায় তার খেলার ভিতরে একটা আকর্ষণই অন্য রকম যেমন সে সকলের থেকেই আলাদা ভালো বল গোল করে খেলাও দেখায় ভালো আর যদি ক্রিকেটের কথা বলি তো আমার ভালো লাগে মহেন্দ্র সিং ধোনি কেন তিনি সবার থেকে আলাদা তিনি যেরকম কিপিং করেন সেরকম ক্যাপ্টেন করেন আবার ব্যাটিংও করেন তেনার কিপিংয়ে প্রচুর মানে প্রচুর পরিমাণে পরিশ্রম করে তিনি খুব সুন্দরভাবে সকলকে বোঝায় ক্যাপ্টেন যখন হয় সকলের খেলা পরিচালনা করে এবং যখন ব্যাটসম্যান ব্যাট করে তখন তিনি দুর্দান্ত ব্যাট করেন তেনার খেলার একটা অনুভূতি অন্য রকম সে সুন্দর খেলা খেলা করে এবং খেলা তেনার খেলা দেখতে এবং বুঝতেও ভালো লাগে তিনি যখন খেলা করেন বটে সকলেই তাকে পছন্দ করে তো ধোনির খেলা খুবই ভালো লাগে